পশ্চিম মেদিনীপুরের যে উৎসবগুলি হয় প্রধান সংস্কৃতি উৎসব সেগুলি হচ্ছে দীপাবলী হোলি বা মকর তো এই দীপাবলী কার্তিক মাসের শেষের দিকে হয় আর এই দীপাবলীর সাথে আমাদের কালিপুজোও হয়ে থাকে তো আমাদের এই দীপাবলী হল খুব বহু পূর্বপুরুষ ধরে হয়ে আসছে যেটাতে আমরা খুবই আনন্দ করি সন্ধ্যাবেলায় বাতি বা প্রদীপ জ্বালাই মন্দিরে আমাদের বাড়ির আশেপাশে আর হোলি বা যেটা আমরা বসন্ত উৎসব নামেও জানি এইটি হচ্ছে ফাল্গুন মাসের প্রায় শেষের দিকে হয় এই বসন্ত উৎসবে আমরা বহু মানুষ মিলে বা বহু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাই মিলে এই একসাথে থাকি এবং এতে রং বা হোলি খেলা যেটাকে বলা হয় হোলি খেলা হয় আর এটিতে খুব আমরা আনন্দ করি আর মকর উৎসব হল যেটা আমাদের মাঠে ধান ফলনের পর যেটা আমরা ধান প্রথম যে ফলন সেটাতে আমাদের পুজো করা হয় আর এই পুজোকে আমরা প্রায় মকর সংক্রান্তি নামে বলে থাকি